আমরা ছোটোবেলা থেকে যেহেতু বই দেখে পড়াটাই শিখেছি তো বই দেখে পড়াটা আমাদের যেন কেমন একটা ও অভ্যাসে পরিণত হয়েছে এখন যখন ইলেকট্রনিক্স উপায়ে যখন বই পড়া যায় তো তখন যেন সব দিক থেকে যেন সমস্যা এসে যায় কেউ বইয়ে যদি আমরা দেখে পড়ি তো সেটা অনেক সময় আমাদের মনে থাকে মানে কষ্ট কম হয় ইলেকট্রনিক উপায়ে যখন আমরা বই পড়ি তখন একটানা তাকিয়ে থাকতে থাকতে কোথাও যেন মানে বিরক্ত লেগে যায় আর মনে হয় না যে তাকিয়ে ওইভাবে পড়ি আবার যখন এ এমনি যখন দেখে বই পড়ি বই দেখে বই পড়ি তখন একটা পড়তে পড়তে মনে হল মনে হল আরেকটা পড়ি এই এই তো এটা শেষ করব এইটা শেষ করার পর মানে দেখে পড়ার মানে মানে ওটা যেন আলাদাই লাগে পড়তে অডিও বুক অডিও বুক অনেক হ্যাঁ অডিও বুক খুব শুনতেও ভালো লাগে কিন্তু অডিও বুক শোনার মানে এটা একটা যেন কেমন নেশায় পরিণত হয়ে যায় আবার মাঝে মাঝে মনে হয় যে না আমি শ পড়ব আমি যদি এখানে এটা যদি আমি পড়ি তো আমি এখান থেকে আমি ভালো হবে আমি আরো ভালোভাবে অনেককে বলতে পারব অনেক সময় শুনে শুনেও মনে থাকে জানি কিন্তু পড়লে সেটা আরো বেশি মনে থাকে তো বই পড়াটাই মনে হয় যে আমার কাছে বই পড়াটাই মনে হয় ভালো সবথেকে দেখে বইটা পড়লাম তো আমার কাছে থাকলো সেটা যদি আমি বইটা যদি আমি কিনি সেটা আমার কাছে থাকবে তো সেটা দেখে আমি পড়লাম পরেও ওটা আমার কাছেই থাকছে আবার আমরা যখন ইলেকট্রনিক্স উপায়েও যখন আমরা বই পড়ি তখন বইটা আমাদের থাকে না কাছে মানে সেটা আমাদের বা ফোন বা ল্যাপটপে থেকে যায় সেখানে তো সেখান থেকে আজ মনে হলে আমরা হয়তো ডিলিট করে দিলাম কিন্তু যখন আমরা একটা বই কিনছি সেটা কিন্তু আমাদের কাছেই থাকছে সেটা নিয়ে আমরা পরেও পড়তে পারব মানে ভালোও লাগে দেখতে যে না আমি এটা পড়েছি এই বইটা পড়েছি কিন্তু যখন আমরা ইলেকট্রনিক্স উপায়ে যখন পড়ছি তখন মনে থাকছে কিন্তু এই স্মৃতি যে এটা আমি পড়েছি সেটা চোখের সামনে থাগলে যে যেরকম মনে হয় ওখানে থাগলে কিন্তু ওটা সেভাবে আর থাকে না মনে থাকে না অডিও বুক শোনার পর আমরা অনেক সময় ডিলিট করে দিই তো সেটাও যেন ঠিকঠাক না তো বইটাই ভালো বইটা পড়ছি হাত দিয়ে দেখছি তো বইয়ের একটা গন্ধও আছে জানি কি শুঁক মানে ভালো লাগে ছোটো থেকেই যেটা আমরা করছি সেটা তো ভালো লাগেই তো সেরকম আমরা যদি বই কিনে পড়ি বা বই নিয়ে পড়ি তো বইয়ের পড়াটাই যেন চোখের সামনে ভাসতে থাকে সব কিছু যদি ভুলেও যাই মানে একটু পড়লেই মনে পড়ে যায় ও আচ্ছা এটা ওই বইতে ছিল তো বইয়ে অনেক সময় ছবিও থাকে সেই ছবি দেখার পরেও আমরা দেখি মানে ছবি দেগলেও অনেক কিছু মনে পড়ে যায় ও আচ্ছা এই ছবির সাতে এটা বই তো এমনি ইলেকট্রনিক উপায়ে পড়লেও সেটাও মনের মধ্যে আসে কিন্তু আমার অতটাও ভালো লাগে না আমার মনে হয় যে কেনা বইটাই ভালো বই কিনে পড়ছি এটাই তো এটা আনন্দের ব্যাপার যে বইটা আমি কিনেছি তো সাজিয়েও রাখতে পারব সেটা সেটা আমার থাকলে যে আমি বইটা কিনেছিলাম আমার এত বই আছে তো এটাও একটা ভালো ব্যাপার অডিও বুকও ভালো শুনতেও ভালো লাগে কিন্তু সব সময় যেন খুব একটা ভালো লাগে না মনে হয় যে না ঠিক আছে আমি পড়ছি আমি পড়েছি আমি জানছি এটাই ভালো